নির্বাচনের সময় আমি যে সমস্যাগুলির সম্মুখীন হই সেইগুলি হলো দূরবর্তী নির্বাচন বুথ তো আমাদের অনেক দূরের বুথ সেই কারণে এ আমাদেরকে যেতে হয় অনেকটা কেউ সেখানে গিয়ে তো আমি সঙ্গে সঙ্গে ভোট দিতে পারি না তো সেক্ষেত্রে অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তো সেইটা আমার সবথেকে বড় অসুবিধা বাড়ির অনেক কাজ থাকে সেই কাজ ফেলে যেতে হয় সকাল থেকে বেরোলে সন্ধে হয়ে যায় প্রায় বাড়ি ফিরতে বাড়ির সব কাজ সেরে যখন এতোটা দূর যাবো তারপর সেখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেবো তো সে কারণে অনেক দেরি হয়ে যায় সেখান থেকে বাড়ি ফিরতে এবং ভোট কারচুপি করছে অনেকেই কারচুপি করে নিচ্ছে এই যা সব হচ্ছে ছাপ্পা ভোট হয়ে তো এবং হচ্ছে স্থানীয় গুণ্ডারা সমস্যা তৈরি করছে যারা সেখানে স্থানীয় মানুষরা তো কোনও কারণ ছাড়াই সেখানে মারপিট হয় বা সেখানে ঝামেলা অনেকে মদ খেয়ে মাতলামি করে বা অনেকে মদ না খেয়েও বিভিন্ন কারণে করে থাকে তো এরকম সমস্যা তো হতেই থাকে তো এই সমস্যার সম্মুখীন তো আমাদেরকেই হতে হয় তারা সমস্যা লাগিয়ে দিয়ে চলে যায় তো এর জন্য তো আমাদেরকেই ভোগ ফল ভোগ করতে হয় আমাদেরই টাইম নষ্ট হয় আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় বা আরও অনেক কারণ হয়েই থাকে যারা তারা নিজেরা ঝামেলা করছে তার দায় এসে পড়বে আমাদের উপর এরকম তো হয়েই থাকে